আমি যে পদ্ধতিগুলোর মাধ্যমে দীর্ঘ সময়ের জন্য সাঁতার কাটতে পারি এবং আমার লক্ষ্য স্থির রাখতে পারি সেইগুলি হল সাঁতার কাটার যে নিয়মগুলি আছে সেগুলি যেমন যখন আমি সাঁতার কাটি তখন আমি আমার মুখটিকে জলের উপরে রাখি এবং আমার শরীর সোজা রাখি পাগুলিকে লম্বা রাখি এবং হাত দুটিকে স্ট্যাক করে জলে ভাসি আমার সাঁতার কাটার এনার্জি লেভেল আমি যেভাবে মেনটেন করি সেটি হল সাঁতার কাটায় প্রচুর শক্তি প্রয়োজন হয় খালি পেটে সাঁতার কাটা একদমই উচিত নয় যখন আমি সাঁতার কাটতে যাই তখন আমি পরিমাণ মতো খাবার সামান্য পরিমাণ ফল এবং একটি শক্তি বাড়ানোর পানীয় খেয়ে থাকি এর ফলে আমি যখন সাঁতার কাটতে যাই তখন আমি মন দিয়ে এবং শক্তি দিয়ে সাঁতার কাটতে পারি